হ্যাঁ হুম হুম বলছি যে ফুচকা কত করে ভাই পাঁচ টাকা নেব ওরকম না দই ফুচকা আছে তোমার কাছে তাহলে দই ফুচকাটাই দাও দই ফুচকাটাই দাও ওটা কত করে আচ্ছা দাও তাই তাইই দাও তাই দাও না বেশি খুব বেশি ঝাল দিও না মোটামুটি হ্যাঁ হ্যাঁ সবই দেবে কিন্তু ঝালটা খুব বেশি দিও না মানে মোটামুটি যেন আবার যেন খেতে আসতে হয় তোমার কাছে হ্যাঁ এমনভাবে বানাবে আচ্ছা ঠিক আছে আগে ফুচকাটা আগে খাই ফুচকাটা আগে খাই দাও আমাকে বাটিটা দাও হ্যাঁ ওই তো রয়েছে বাটিটা ঠিক আছে বলো তা বাহ ভালোই লাগছে ঠিক আছে দাও আরে ঠিক আছে বল দাও না ওই মিষ্টি খুব একটা পছন্দ করি না তো না আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তুমি যেটা দিচ্ছ ওটাই দাও তুমি তো তুমি দুটো ঠিক আছে আগে এটা খেয়ে নিই তুমি তো রইলে আবার তো আসবো ঠিক আছে দাও না না পয়সা দেবে না ওমা সেকি কথা তোমার বিজনেসের ব্যাপার পয়সা দেব না কেন ঠিক আছে আগে এই ফুচকাটা খাওয়া শেষ করি তারপরে ডালের বড়াটা বাড়ি নিয়ে যাবো ডালের বড়াটা বাড়ি নিয়ে যাবো তুমি তুমি ফুচকাটা আলাদা হ্যাঁ

ঠিক আছে ওটা পরে লাস্টে টেস্ট করবো আগে তুমি ফুচকাটা দিয়ে দাও হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ অবশ্যই

ঠিক আছে তোমার কটা হলো কত হলো কত হলো বলো পঁচিশ টাকা না আমার মনে হয় তোমার ভুল হচ্ছে দেখ দশটা দিলে তো তুমি আমাকে কুড়ি টাকা চল্লিশ টাকা হয় চল্লিশ টাকা হয়েছে আর ওই ডালের বড়াটা দাও একসাথে হিসাব করে নেবে কত কত ডালের বড়াটা কত তাহলে ওই তো চল্লিশ আর পনেরো পঁয়ষট্টি পঞ্চান্ন হয়েছে তুমি আমাকে একশো টাকার চেঞ্জ আছে তো তোমার কাছে আছে দাও তাহলে এ নাও ধরো ঠিক আছে আসি পরে আবার দেখা হবে